হ্যাঁ কন্ডাক্টরদা ড্রাইভার ড্রাইভারকে একটু ঠিক করে গাড়িটা চালাতে বলুন ঠিক আছে বাসের মধ্যে বয়স্ক মানুষও আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু তো এমনি আপনাকে গাড়িটা চালাতে হবে না সবার দিকটা ভেবে এটা তো আর মালবহা গাড়ি নয় এটা হচ্ছে যাত্রীবাহী গাড়ি প্যাসেঞ্জারটার দিকটা দেখতে হবে না ড্রাইভারে সেটা একটু বলুন বর্ষার সময় সেটা তো আমিও বুঝতে পাচ্ছি

ঠিক আছে একটু লেট হয় হোক সেটা বড় কথা না কিন্তু সময়ের থেকে জীবনের দামই আগে না মানুষের একটা দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সমায় লাগবে না কোঅপারেট তো আমরা করবো বলেই আপনাকে বলছি যে ড্রাইভারকে বলুন একটু গাড়িটা সাবধানে চালাতে যাতে কারুর না কোনো অসুবিধে হয়

সে একশোবারই ঠিক আছে ড্রাইভারকে বলুন যতোটা পারে সাবধানে চালানোর জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে